পশ্চিমবঙ্গের প্রধান বিশ্ববিদ্যালয়গুলি হল বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি হল আশুতোষ কলেজ বঙ্গবাসী বঙ্গবাসী কলেজ সিটি কলেজ কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজে সমস্ত সমস্ত রকম ডাক্তারি কোর্স করা হয় তাছাড়া বাকি যে কলেজগুলির নাম বললাম সেগুলো বিভিন্ন রকমের কোর্স করা হয়